দাদা আমি পাতিখালি থেকে জীবনতলায় যাবো তেরো তারিখে তো আমি তো কিছু মালপত্র নিয়ে যাবো তো আমার তার জন্য একটা সুমো গাড়ির প্রয়োজন যাতে অনেকটা মালপত্র নিয়ে আমি যেতে পারি তো আমি জানতে চাচ্ছি যে তেরো তারিখে গাড়িটা পাওয়া যাবে কি না আর যদিও বা পাওয়া যায় তালে বেলা এগারোটার সময় আমি যেতে চাই পাতিখালি থেকে জীবনতলা এবং কত ভাড়া লাগবে সেটা একটু আমাকে দয়া করে জানিয়ে দেবেন